নমস্কার বলছি আপনি অরিন্দমবাবু বলছেন আমি রঞ্জন ঘোষ বলছি বলছি যে আপনার ব্যাঙ্কে না আমার বহু দিন যাবদ একটা অ্যাকাউন্ট আছে হুম তো আপনাদের ব্যাঙ্কে থেকে আমি একটা মানে ঋণ নিতে চাই আর কি মানে বাড়ি করবো সেই হিসেবে মানে বাড়ির বাড়ির জন্যে ঋণ নিতে চাই তো তার জন্যে কী মানে নিয়ম কী আছে একটু যদি বলেন হ্যাঁ তালে আমি এগোতে পারি আর কি

হুম হুম হুম হুম হুম হ্যাঁ আমার এটাতে হোয়াটস হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুম হুম হুম হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ বলছি যে হুম হুম না আমাদের দুজনের নামে আছে আমার স্ত্রীর নামেও আছে

হুম আর রোজগারের মানে রোজগারের আমি আমি ব্যবসা করি হুম ব্যবসা করি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ইনকাম ট্যাক্স ফাইল আছে হুম হুম আচ্ছা আচ্ছা আর যেটা সাধারণ যেটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড লাগে সেটা কি উভয়ের লাগবে মানে আমার আমার স্ত্রীর দুজনের লাগবে না শুধু আমার একার দিলে হবে

আচ্ছা আচ্ছা হুম হুম আপনি বলুন

সেটা মানে ধরুন আমার যেটা চাহিদা আমি কি সেটাই পাবো না একটা মানে মানে কোনো মানে মানে যাদ মানে আপনাদের কোনো নিয়ম আছে যে যে এই রোজগারের ওপর এতটাই দেওয়া যায় হুম আপনি হ্যাঁ কতটা হবে সেটা আপনি ইনকাম ট্যাক্স ফাইল দেখেই বলতে পারবেন তাই তো হ্যাঁ সে ক্ষেত্রে শুধু আমারই আমার আমার মিসেসের তো মানে স্ত্রীর তো কিছু নেই মানে ইনকাম ট্যাক্স ফাইল আমারই আছে হুম হুম হুম হুম হুম হুম হুম হুম

ঠিক আছে আপনি তাহলে আমার এই হোয়াটস্যাপ নম্বরে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন আমি দেখে নিয়ে তারপর আপনার সাথে আমি যোগাযোগ করছি ঠিক আছে ধন্যবাদ